আমি জলে পা এই কলের জল ঘর পর্যন্ত পেয়েছি সরকার থেকে পেয়েছি ঘর পর্যন্ত কল বসিয়ে দিয়ে গিয়েছে এবং কলের মিটারও বোস করে দিয়ে গিয়েছে আর আমি যে জলটা পাই সে জলটা হ্যাঁ অনেকটাই পরিষ্কার অনেকটাই পরিষ্কার এবং এবং এই ঘর পর্যন্ত দিয়ে গিয়েছে পরিষ্কার আনা যায় এবং তিন টাইম জল দেয় সকাল দুপুর এবং রাত্রি তিন টাইম এই এনাফ জল পাই আমরা যেই জলটা পাই পরিষ্কার সুস্বাদু এবং যে থাকে ওয়ার্ডে সেই ওয়ার্ডে সে কোয়ালিটি মানে অনেকটাই বেশি থাকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সাইডে অনেক জল ওদের ওই সাইডে কম সেই কারণের মধ্যেই অনেকটাই অনেকটা নোংরা বের হয় ময়লা বের হয় কিন্তু আমাদের এখানকার মাটির জলটা যে জলটা পাই সে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে এটা পানের পক্ষে একবারে ভালো এবং নিজেদের শরীরের পক্ষেও অতোটা ক্ষতি করে না